আমি বেড়াতে গিয়েছিলাম দীঘা মাইথন নবদ্বীপ সুন্দরবন আমি পরিবারের পাঁচজন মিলে আমরা নবদ্বীপ বেড়াতে গিয়েছিলাম সেখানে ভাড়া নিয়েছিলো আড়াই হাজার টাকা তো প্রত্যেক আমরা সন্ধ্যেবেলা ওখান থেকে কিছুটা হেঁটে বাসে চাপি বাস থেকে বাস সারে নয়টা দশটার সময় ছাড়ে ওইখান থেকে আমরা বাস তো সারারাত যায় গিয়ে বর্ধমান স্টেশনে দাঁড়ায় ওখানে সবাই চা টা টিফিন টিফিন খায় তারপর ওখান থেকে আবার গাড়ি ছাড়ে নবদ্বীপে আমরা গাড়ি থেকে নামি নেমে ওখানে সকালে যে আরতি হয় সেই আরতি দেখলাম তো খুব ভালো লাগলো খুব আনন্দ হলো সবার তো ওখান থেকে আরতি টারতি দেখে আমরা মানে নদীতে চা চান করলাম চান টান সেরে ওখানে মন্দিরে পুজো দিলাম পুজো টুজো দেওয়ার পর ওইখানে ইস্কনের মন্দিরও সব ঘুরে টুরে সব দেখলাম দেখে তারপর ওইখান থেকে আমরা কিছু কেনাকাটা করলাম বাড়ির জন্য সব কেনাকাটা করে আবার আমরা মায়াপুর গেলাম শ্রী চৈতন্য দেবের জন্মস্থান ওইখানে সবকিছু ঘুরে ঘুরে দেখলাম ঘুরে ফিরে দেখে আমরা আবার সন্ধ্যেবেলা গাড়িতে যেখানে বাস দাঁড়িয়ে ছিলো সেখানে এলাম এসে আবার সন্ধ্যেবেলা আবার বাস ছাড়লো ওখান থেকে আবার বর্ধমানে এলাম বর্ধমানে সব টিফিন টিফিন খেলো খেয়ে কেউ চাটা খেলো ওইখান থেকে আবার গাড়ি ছাড়লো তারপর এসে আমাদের গন্তব্যস্থলে পৌঁছালুম ওখান থেকে হেঁটে আবার যে যার বাড়ি এলাম